পশ্চিমবঙ্গে যে শিল্প কলকারখানা আছে সেখানে কারুক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে খুব ভালো এবং সেখানে কোনো সমস্যা হয় না এবং অর্থনৈতিক ক্ষেত্রে সেই দিকগুলো খুব ভালো এবং সেখানে বিভিন্ন প্রশিক্ষণের অভাবের কারণে কম খরচে বিক্রি করা হয় এবং সেখানে খাবার দাবার খুব কম খরচে বিক্রি করা হয় এবং সেখানে মানুষজন খুব খেয়ে পরে থাকতে পারে এবং তাদের কোনো অভাব হয় না এবং তারা খুব ভ্রমণের ক্ষেত্রে খুব এবং তাদের যাতায়াতও খুব ভালো হয় এবং সেখানে তারা যেয়ে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে তারা পরিচিত হয় পরিচিত হয়ে নিজেদের নাম তৈরি করে এবং নিজেদের সাফল্যের দিকে এগিয়ে যায় নিজেদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেয়ে তারা নিজেদের একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় নিজেকে বঞ্চিত করে বা নিজেকে সেখানে সঞ্চার করে সঞ্চার করার ফলে সেখানে সে একটা কাজের সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে বিভিন্ন কম খরচে তারা খাবার দাবার পায় এবং সেইখানে সে কাজের সঙ্গে যুক্ত হয়ে সে আরো অনেক মানুষকে একসঙ্গে যুক্ত করে যুক্ত করার ফলে তারা নিজেদের একটা শারীরিক জীবন যাপন তৈরি করে ফলে এবং তারা তাদের কোনো সেখানে অসুবিধা হয় না এই ক্ষেত্রে মানুষ বিভিন্ন শারীরিক এবং বিভিন্ন জৈব স্থাপনের ক্ষেত্রে যুক্ত হয় যুক্ত হয়ে তারা নিজেদের একটা সুপ্রতিষ্ঠিত স্থানে প্রতিষ্ঠিত করে এবং নিজেদের কোনো বা শিক্ষাক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ করে এবং তারা সেখানে খুব ভালোভাবে পড়াশুনো করতে পারে এবং সেখানে খুব ভালোভাবে তারা ব্যবসা করতে পারে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি এবং তাদেরকে খুব অভাবের ক্ষেত্রে তাদেরকে খুব সঞ্চার করা হয় এবং দেখা হয় এবং তারা খুব অর্থনৈতিক দিক থেকে বা স্বীকৃতির দিক থেকে স্থায়ী হয়ে স্থায়িত্ব উদযাপন করে এবং নিজেদের প্রশিক্ষণের দিকে এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে যাওয়ার ফলে তারা তাদের পরিবারের পাশে দাঁড়ায় এবং তারা তাদের নতুন জীবনের দিকে এগিয়ে যায় বা নতুন জীবনের অধ্যায় স্টার্ট করে